প্রত্যেকটা মানুষের সাধ্য মতো এবং সামর্থ্য মতো সমাজের জন্য কিছু না কিছু ভালো কাজ করা অবশ্যই দরকার আমার এখনও মনে পড়ে প্রচন্ড গ্রীষ্মের সময় এখনও যদি আমি অযোধ্যা পাহাড়ে যাই তাহলে দেখতে পাই অযোধ্যা পাহাড়ের নিচে যেসব মহিলারা এখনও গরমের সময় খালি পায়ে সেই কালো পিচ রাস্তার উপর দিয়ে যেভাবে হেঁটে আসে সেটা দেখে আমার খুব খারাপ লাগতো তাই কিছুদিন ঠিক করেছিলাম যে যতবার অযোধ্যা যাবো অন্তত গ্রীষ্মের সময় যদি এরকম খালি পায়ে কাউকে দেখতে পাই তাদেরকে তাদের জন্য আমি চপ্পল নিয়ে যাই মেয়েদের জন্য এখনও আমি আগের মাসে আগের মাসে বললেও ভুল হবে দু সপ্তাহ আগেই গিয়েছিলাম তখন তাদেরকে দিয়েছিলাম তারা খুব খুশি হয়ে তারা জিজ্ঞেস করে যে কোথার থেকে এসে আসিছি এসেছি না এসেছি কী জন্য দিলাম না দিলাম তারা একটু অবাক হয় কিন্তু যদি আবার সেই সেই সবের উত্তর আমরা না দিয়েই ফিরে আসি কিন্তু বাড়িতে এসে একটা খুবই আলাদা অনুভূতি হয়েছে যে হ্যাঁ কাউকে একটা সাহায্য করেছি কিন্তু এগুলো আর কাউকে আজ অবধি বলে বেড়াইনি সেটা খুবই একটা ভালো লাগার অনুভূতি আবার শীতের সময় অনেক খেরিয়া জিনিস থাকে যেগুলো সমাজের সবথেকে পিছিয়ে পড়া গ্রাম সেই সব গ্রামে আমরা কম্বল দিয়ে থাকি সেগুলো একটা খুব আলাদা অনুভূতি থাকে সব মিলিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ লোকের উপকার করে লোকের পাশে দাঁড়িয়ে একটা আলাদাই রকমের সন্তুষ্টি পাওয়া যায়